আগেকার আগেকার যে জিনিস আমরা ব্যবহার করেছি সেটা কিন্তু এখনকার আর সেই জিনিস আর নেই অনেক পালটে গিয়েছে পুরাতন জিনিসগুলো আগে ওজনটা বেশি ছিল মজবুত ছিল সব ছিল কিন্তু এখন দেখতে ভালো কিন্তু হালকাও ডিজাইন দেখতে ভালো কিন্তু হালকা কিন্তু আগেকার জিনিস মোটা আর সে সব জিনিস রাখা আছে দুটো একটা কিন্তু ও আর ব্যবহার করা হয় না এখন নতুন যে জিনিসপত্র উঠেছে সেটাই ব্যবহার করা হয় এমনি রাখা হয়েছে আর